আমি রেডমি টোয়েন্টি মোবাইলটা কিনেছিলাম এই মোবাইলটা মানে মোটেই ভালো নয় এর র্যাম পাওয়ার অত্যন্ত কম এবং মোবাইলের ব্যাটারি ক্যাপাসিটিতেও কম এবং ফোনিং ক্যাপাসিটি ভালো নেই এবং খুব ঘন ঘন আমাকে আপডেট করতে হতো এবং এছাড়াও ফোনটার ছবি দর তুলতে গেলেও বাঁধা